পোলট্রি ব্যবসায় লোকেদের সাধারণত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেগুলো হচ্ছে প্রথমত আবহাওয়া চেঞ্জের কারণে পোলট্রি মুরগিদের মর্টালিটির কারণ যেগুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পশু মারা যাওয়া তাপমাত্রা কমে যাওয়ার কারণে টেম্প কীভাবে সেই তাপমাত্রাকে সঠিকভাবে বজায় রাখতে হয় যাতে পশুগুলো ঠিকঠাকভাবে পালনপোষণ করা যায় আর যদি তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় তার কারণে পশু মরে যায় তাপমাত্রা খুব বেশি কমে যায় তার কারণেও পশুগুলো পশুরা মারা যায় সেইগুলো হচ্ছে প্রথম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যারা পোলট্রির ব্যবসা শুরু করে তাদেরকে একটা সঠিকভাবে সঠিক দিশায় সেই পোলট্রিদের পালনপোষণের জন্য একটা ফার্ম তৈরি করতে হয় সাধারণত পাঁচশো বা হাজার ক্যাপাসিটির ফার্ম তৈরি করে সেখানে উত্তর দিশা বা দক্ষিণ দিশার সম্মুখীন একটা ফার্ম তৈরি করতে হয় যেখানে কিছু তুষ দিয়ে ধানের তুষ দিয়ে সেই ফার্মটা রেডি করতে হয় তার মধ্যে কিছু লাইট সাধারণত কিছু আলো দেওয়ার ব্যবস্থা করা হয় গরমকালে যাতে হাওয়া গরম হাওয়া বাতাসের কারণে পশু মারা না যায় তার জন্য কিছু ঠান্ডা জলীয় জলের ব্যবস্থা করা হয় শীতকালে যাতে খুব ঠান্ডা ওয়েদারে ঠান্ডা আবহাওয়ার জন্য যাতে পশু মারা না যায় তার জন্য কিছু গরম করার জন্য কিছু উনুনের ব্যবস্থা কিছু আলোর ব্যবস্থা করা হয় যাতে সেই পশুরা সুস্থভাবে পালনপোষণ হয় একটা চল্লিশ দিন বা তিরিশ দিনের মাথায় সেই পশুদের পালনপোষণ করে তাদেরকে বিক্রির একটা ব্যবস্থা করা হয় আর সেই তিরিশ দিন বা চল্লিশ দিনের যে সময়কালীন যা যে সময়ে পালনপোষণ করা হয় পশুদের সেই সময়টাতে একটু একটু সাধারণভাবে দেখাশোনা করে আপনি যদি সেই ফার্মে যেয়ে নিয়ে দেখাশোনা না করতে পারেন তাহলে সেখানে আপনি দুজন বা তিনজন লোক রেখে তাদেরকে মাসিক বেতন দিয়ে তাদেরকে বলবেন দেখাশোনা করার কারণটা তারা দেখাশোনা করবে সেই পশুদেরকে আর আপনি সাধারণত কিছু পশু মারা যাওয়ার কারণে আপনার হয়তো কিছু ক্ষতি হতে পারে যেমন মারা যাওয়ার কারণে পশুর বেশি ভ্যাক্সিন কম ভ্যাক্সিন না দেওয়ার কারণে কিছু শরীর খারাপ হওয়া বা কিছু মর্টালিটি বেশি হওয়া সময়ের সাথে সাথে আপনি ভ্যাক্সিন দিলেন না আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি ভ্যাক্সিন ঠিক সময়ে দিলেন না তার কারণেও অনেক সময়ে পশু মারা যায় সেটার একটা সংক্রান্ত সম্মুখন সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকে এই অভিজ্ঞতাটা আপনাকে রাখতে হবে যে কোন সময়ে কোন ভ্যাক্সিন দিলে সেই পশু ঠিকঠাকভাবে পালনপোষণ করা যেতে পারে